বর্তমানে আমরা আধুনিক যুগে বাস করি তো এখানে কৃষি আর শিল্প দুটি সমানতালে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আধুনিক যুগে শহরে বাস করে মানুষ শিল্পের দিকে বেশি নজর দিয়েছে কিন্তু কৃষিকে কখনও আমরা অস্বীকার করতে পারি না কৃষি উন্নত হলে তবেই শহরের জীবনে উন্নতি ঘটবে বলে আমি মনে করি তো কৃষির যাতে করে আরও উন্নতি হয় কৃষকদের উন্নতি হয় চারপাশে ভালো কিছু সুফল আমরা পাই তার জন্য কৃষকরা যেমন চেষ্টা করছে সরকারও তেমন চেষ্টা করছে তো তার জন্য সরকার কৃষকদেরকে বিভিন্ন সুবিধা দিচ্ছে বা ঋণও ব্যবস্থা করছে সুবিধাগুলোর মধ্যে বিভিন্ন রকম আরও কৃষি সম্মান নিধি যেখানে বছরে বছরে এক হাজার দুহাজার টাকা করে সম্মান হিসেবে কৃষকদের দিয়ে থাকে যাতে করে কৃষকরা আরও উৎসাহিত হয় তারা ফসল ফলাতে পারে এবং যখন কোনো কৃষক তার জমিতে কোনো ফসল ফলাবে বা লাগাবে বীজ বপন করবে যদি তার সমস্যা থাকে আর্থিক দিক থেকে তাহলে সরকারের তরফ থেকে বিভিন্ন রকম ঋণের ব্যবস্থা আছে যেগুলো ব্যাঙ্কের মাধ্যমে এবং সরাসরি তার অ্যাকাউন্টে পয়সা ঢুকে যায় তার সাহায্যে কৃষক তার সুবিধামতো চাষবাস করতে পারে জমিতে তো এদিক থেকে সরকার অনেক এগিয়ে এসেছে কৃষকদের পাশে তো তার সুফল মানুষ পাচ্ছে তো আমি মনে করি যে সুবিধা সরকার দিচ্ছে সে সঙ্গে আরও যদি কিছু কিছু সুবিধা দিয়ে থাকে সরকার কৃষকদেরকে তাহলে কৃষক কৃষকরা আরও উপকৃত হয় এবং কৃষিকাজে অনেক সুফল আমরা পেতে পারি সেই সুবিধাগুলোর মধ্যে যেগুলো আরও সরকারের কাছে আমরা আশা করি সেগুলো হলে যদি আমাদেরকে চাষের সিজনে বেশি করে যদি আমাদের যে সমস্ত রাসায়নিক কীটনাশক ঔষধ এবং সার যদি এগুলোকে সঠিক পরিমাণে সরবরাহ করা হয় জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করার জন্য তাহলে মনে করা মনে করি আরও বেশি পরিমাণে ফসল আমরা ফলাতে পারব এছাড়া যে সমস্ত বীজ বিশেষ করে ধান বীজ যদি আমরা বর্ষার সিজনে যে ধানচাষ করা হয় যদি ধান বীজের ব্যবস্থা করা হয় তাহলে অনেক উপকৃত হই আর সবথেকে যেটা প্রয়োজন বর্ষাকালে তো বর্ষার জল পেয়ে পাওয়া যাচ্ছে তার সুবিধা হচ্ছে কিন্তু যদি গরমকালীন যে চাষগুলো করা হয় ধান ছাড়াও এই সময় অনেক সবজি আরও তো আপনার সরিষার তেল সূর্যমুখী তেল এই সমস্ত চাষ করা হয় বাদামও চাষ করা হয় তো জলের সমস্যা হয় তো আমাদের এলাকাতে যে খালগুলো আছে সে খালগুলো অনেকটা কি হয়েছে মাটি পড়ে পড়ে ওগুলোও অনেকটা বুজে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে তো সরকারের কছে আশা করব যদি সরকার যদি ওই খালগুলোকে জলনিকাশি ব্যবস্থা আরও উন্নত করে যদি খালগুলো কাটিয়ে দেন তাহলে ওখানে অনেক পরিমাণ জল আরও রাখা যাবে এবং সেখান থেকে জল নিয়ে আমরা সহজে চাষের কাজে ব্যবহার করতে পারব এবং চাষের কাজে আরও উন্নতি করতে পারব বলে আশা করি তো এই সমস্ত দাবি দাওয়াগুলো যদি সরকার কৃষকদের জন্য দেখেন বা ব্যবস্থা করেন তাহলে আগামীদিনে আরও কৃষিকাজে উন্নতি করবে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে